আমার প্রিয় জিনিস বা প্রিয় বিষয়বস্তু হলো খেলাধুলা ও তার সাথে গল্পের বই পড়া এবং রবীন্দ্রসঙ্গীত গাওয়া এছাড়াও বিভিন্ন কবিতার বই পড়ে আমি বিভিন্ন ধরনের শিক্ষা লাভ করি এছাড়াও আমি গেম খেলি মোবাইলে সারা জীবন যদি একটা ধরনের বই পড়া হয় তাতে তোমার এক ঘেয়ামি লাগতে পারে ও তার থেকে বিশেষ কিছু শিক্ষা গ্রহণ করা যায় না এবং সম্প্রতিকালে যেই বইটি পড়েছিলাম সেটি হলো রবীন্দ্রনাথের গোরা এই বইটি পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি ও জ্ঞান লাভ করেছি এই গোরা বইতে একটি ছেলের জীবনটাকে পুরো বিস্তারিত আলোচনা করা হয়েছে তা আমরা বুঝতে পারি যে একটি ছেলে কি ভাবে তার জীবনে সংগ্রাম করে এগিয়ে যায় বা এগিয়ে যেতে পারে এবং সাফল্য লাভ করে এই রবীন্দ্রনাথ বুঝাতে চেয়েছেন কোনো কিছুই সহজে পাওয়া যায় না লড়াই করে তা পাওয়া যায় বা গ্রহণ করা হয়